এখন একটু ভালো আছি ওই কাশিটা হচ্ছে তো আর বুকের সর্দিটা একটু আছে আগের আগে চেয়ে একটু ভালো আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওগুলো ঠিকঠাক খেয়েছি এবারে ঘুমটা একটু কম হচ্ছে রাতের ঘুমটা একটু কম হয় আর কি ঠিক আছে

আজকে আজকে কি সকালবেলা ও দুপুরবেলা দুপুরবেলা ওই সবজি আর ঝোল ভাত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ না না না না না ডাক্তারবাবু বলে দিয়েছি আমি এই সবজি আর ওই মানে চারা মাছের ঝোল লাইট একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্নান আমি করে যাচ্ছি অসুবিধা হয় নি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শরীরটা দুর্বল না না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যা হঁ হ্যাঁ হ্যাঁ হঁ না এখন কিছু একটা সমস্যা নেই মোটামুটি মোটামুটি ক্লিয়ারে পথে